হ্যাঁ আমি ধর্মীয় অনুষ্ঠানে দেবতার মূর্তি বানিয়েছি আমাদের এখানে ভীম পুজো বিশাল হয় ভীম পূজার সময় আমি ভূমি ঠাকুরের মূর্তি বানিয়েছি ভীম ঠাকুরের মূর্তি রাস্তায় বানানো হয় এবং রাস্তায় ভীম ঠাকুরের পূজা হয় ভীম ঠাকুরের মূর্তি আমি রাস্তায় বানিয়েছি রাস্তায় আমি বানানোর জন্য সবাই মিলে আমরা মাঠ থেকে মাটি এনেছি এবং সেই মাটিকে ভালো করে মেখে এবং সেই মাটিকে একদম শক্ত পোক্ত করে সেই মাটিকে ভালো করে একদম মূর্তি বানানোর উপযোগী করে তুলে আমি ভীম ঠাকুরের মূর্তি বানিয়েছি ভীম ঠাকুরের মূর্তি এমনিতে একটু বড়ো এবং উঁচু হয় তাই ভীম ঠাকুরের মূর্তি আমি বানিয়েছি রাস্তাতেই ভীম ঠাকুরের মূর্তি বানানোর জন্য প্রথমে আমি প্রথমে আমি নিচ থেকে শুরু করেছিলাম এবং নিচ থেকে শুরু করে পা পা থেকে শুরু করে মাথা পর্যন্ত আস্তে আস্তে বানিয়েছি এবং সেটা বানানোর জন্য আমাকে আমাকে অনেক সময় লেগেছিলো এবং আমি আমার বন্ধুরা মিলে সবাই মিলে সেই ভীম ঠাকুরের মূর্তি বানিয়েছিলাম এবং সব থেকে মজাদার যেইটা বিষয় ছিলো সেইটা হলো রঙ করার বিষয়ে রঙ করার বিষয়ে আমরা একটু কাঁচা ছিলাম কিন্তু আমি আমাদের পাশের দাদা যে পেন্টার আছে তাকে জিজ্ঞেস করলাম এবং তাকে জিজ্ঞেস করে আমরা সবাই মিলে হ্যাঁ রঙ গুলে প্রথমে খড়ি মাখিয়েছিলাম খড়ি মাখানোর পর সেইটার উপর রঙ দেওয়ার জন্য আমরা বিভিন্ন রকম রঙ ব্যবহার করেছিলাম এবং সেই সমস্ত রঙ ব্যবহার করে আমরা সবাই মিলে ভীম ঠাকুরের মূর্তি বানিয়েছিলাম আমরা প্রথমে ভীম ঠাকুরের পায়ে যে পোশাকের রঙ ছিলো সেই পোশাকের রঙ দিয়েছিলাম তারপর ভীম ঠাকুরের গদার যেটা গদা ধরে থাকে সেই গদার যে সোনালি রঙ সেই সোনালি রঙ দিয়েছিলাম এবং ভীম ঠাকুরের বিশাল বড়ো মূর্তি আমরা বানিয়েছিলাম এবং সব থেকে মজাদার যেটা ছিলো সেটা হচ্চে রঙ করার বিষয় রঙ করার বিষয় আমরা তেমন খুব একটা জানতাম না এবং সেটি আমরা জানার পর যে ঠাকুরের মূর্তিটি বানিয়েছিলাম সেটিও খুব সুন্দর হয়েছিলো এবং সেইটি আমাদের অভিজ্ঞতা বেশ ভালো ছিলো